হ্যাঁ আমাদের এখানে পশু চরানোর জন্য তো সবুজ স্থল পাওয়া যায় তা মানে একটু দূরে সাধারণত মানে পুকুর পাড় বা অন্যান্য মানে স্থলজমিন এর উপর তো সবুজ স্থল পাওয়া যায় সেখানে তো পশু চারণ করাই যায় আর পরিবেশেও আর পরিবেশগত দিক থেকে মানে কী হয় মানে পরিবেশগত দিক থেকে প্রাকৃতিক দিক থেকে পশুচারণের জন্য খানিকটা অসুবিধা হয় কারণ মানে জলবায়ু যদি অতি মাত্রায় রোদ বা বৃষ্টি হয় তাহলে তো মানে পশুচারণের ক্ষেত্রে অসুবিধা হয় কারণ মানে যখন গ্রীষ্মকালের সময় তো প্রায় মানে সবুজ ঘাস তো প্রায় পাওয়াই যায় পাওয়া যায় না কারণ রোদের তাপে সেই সবুজ ঘাস শুকিয়ে যায় আর মানে আর তাছাড়া মানে মানে বর্ষাকালে তো মানে সেই সব সবুজ যে স্থল আছে সেগুলো তো জলময় হয়ে যায় এর ফলে মানে আবহাওয়া খারাপ থাকলে পশুচারণের ক্ষেত্রে সত্যিই খুব কষ্ট হয় তাছাড়া মানে জলের আর গ্রীষ্মকালে তো জলের অভাবে তো পশুচারণ তো করাই যায় না বর্ষাকালে যদিও খানিকটা মানে পশুচারণ করানোটা যায় তো গ্রীষ্মকালে তো মানে ঘাঁসও পাওয়া যাই না সবুজ আর মানে জলেরও খুব অভাব হয় কারণ পুকুর ডোবা এইসব মানে জল সব শুকিয়ে যায় আর তাছাড়া পশুর চালানোর ক্ষেত্রে প্লাস্টিক একটা খুবই মানে একটা খারাপ খারাপ একটা বস্তু যেটা মানে মাটির সঙ্গে পড়ে থাকে অথচ মানে বছরের পর বছর কেটে যাওয়ার পরেও সে নষ্ট হয় না এর ফলে অতিমাত্রায় যদি মানে জমিতে বা মাঠের উপরে যদি প্লাস্টিক পড়ে থাকে তো সেখানে তো কোনও গাছপালা জন্মাতেও জন্মাতে পারে না এরপর ঘাসও ঘাস ঘাস বা সবুজ কচি ঘাস যে নরম ঘাস যেগুলো পশু গবাদি পশু খায় সে সব ঘাসও তো সেখানে জন্মায় না তাই মানে প্লাস্টিকমুক্ত না করা গেলে তো সেখানে মানে প্রাকৃতিক মানে সব কিছুই নষ্ট হবে সে প্রাণীদেরই হোক বা উদ্ভিদেরই হোক এইসব কারণে তো মানে পশুচারণের ক্ষেত্রে খানিকটা অভাব হয় আর তাছাড়া মানে এইসবের কারণে যে এরপর কোনও খারাপ প্রভাবও দেখা যায় প্রাণীদের উপর